বিশ্বের বিভিন্ন দেশের জলবায়ু বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন হয় সূর্যের প্রভাব যেখানে যেরকম থাকে সেইখানের জলবায়ু সেরকম হয় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের জলবায়ু হতে পারে কোথাও নাতিশীতোষ্ণ কোথাও একটু তীব্র মন অবহাওয়াপন্ন কোথাও বা একটু চরম প্রকৃতির বা কোথাও মৌসুমী টাইপের কোথাও নাতিশীতোষ্ণ কোথাও তুন্দ্রা টাইপের বিভিন্ন ধরনের জলবায়ু থাকে এবং সেই জায়গার জলবায়ু সম অনুযায়ী সেই জায়গার মানুষের গায়ের রঙ সেই জায়গার মানুষের খাদ্যাভ্যাস সংস্কৃতি জীবন যাত্রা ও ভাষাতেও প্রভাব ফেলে এই জলবায়ু এছাড়াও সেখানকার কৃষিকাজ উন্নয়ন শিল্প বাণিজ্য পরিষেবা ইত্যাদি হতে থাকে যেমন কোনও দেশে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেইখানের ফলন অন্য ধরনের হবে আবার পার্বত্য এলাকার কৃষিকার্য হবে অন্য প্রকৃতির আবার মরুভূমির দেশের হবে সেখানে অন্য ধরনের কৃষিকাজ হবে এছাড়াও বাণিজ্য ব্যবসা ইত্যাদি হ ও আলাদা আলাদা হয়ে থাকে আমাদের মূলত একটু মরুদেশ আফগানিস্থান পাকিস্থানের পশ্চিমাঞ্চল এই জায়গাতে মূলত ফল ও শুকনো টাইপের জিনিস যেমন তৈরি হয় সে ঠিক অন্যভাবে পাহাড় পার্বত্য এলাকাতে যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে মূলত চা কফি ইত্যাদি চাষ হয় সেই একই রকমভাবে বিভিন্ন এলাকাতে বিভিন্ন জলবায়ুভেদে মানুষের জীবনযাত্রা গায়ের রঙ ও ভেদে তারতম্য ঘটিয়ে থাকে যেমন কোথাও মানুষের গায়ের রঙ একটু ফর্সা হয় বা আফ্রিকার দেশগুলিতে যেমন একটু কালো হয়ে থাকে তেমনভাবেই জলপাইগুড়ি আমাদের পশ্চিমবঙ্গে ভা তথা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলা হলো একটি অন্যতম জায়গা এখানে মূলত সারা বছরই একটু ঠান্ডা প্রকৃতি থাকে পার্বত্য এলাকা হওয়ায় এখানে বেশিরভাগই তাপমাত্রা থাকে গড় তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি এছাড়াও কখনও কখনও তা এক দু ডিগ্রিতেও নেমে আসে গ্রীষ্মকালেও বারো চোদ্দো বা পনেরো ডিগ্রিতে থাকে এই জলবায়ুর ফলে এখানে সাধারণভাবে খাদ্যের চাষ বেশি খাদ্য শস্যের চাষ হয় না বললেই চলে মূলত কিছু কিছু এলাকাতে মাটির ফলে আলু বা স কিছুটা সবজি চাষ হলো মূলত চা কফি ও বিভিন্ন ধরনের কিছু আপেল বা এই ধরনের কিছু ফলের চাষ হয়ে থাকে যার দ্বারা মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে এছাড়াও এখানে বৃষ্টির পরিমাণও প্রায় প্রতিদিনই যেহেতু বৃষ্টি কম বেশি হয়ে থাকে সারা বছরই তাই এখানে বৃষ্টির পরিমাণও বেশি হয়ে থাকে এখানে যেহেতু তাপমাত্রা কম তাই মানুষকে ঠান্ডা ঠান্ডা অনুভূতি সারা বছরই থাকে তাই এখানের কৃষিকার্য খুব ভালো হয় না মাটিতে যেহেতু বরফ থাকে তাই সাধারণ কৃষিজ ফসল খুব একটা এই মাটিতে হতে দেখা যায় না কিছু বেশ কিছু ফল বেশ কিছু পাহাড়ি ফুল ও অন্যান্য ছোটো ছোটো বৃক্ষ ও গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায় এখানে মানুষের জীবনযাত্রা মূলত পর্যটন শিল্পভাবেই গড়ে উঠেছে যেহেতু পর্যটন শিল্প হিসাবে এখানে প্রসিদ্ধ তাই এখানকার মানুষের রুজি রোজগারও তার উপরেই নির্ভর করে গড়ে উঠেছে তাই জলপাইগুড়ি জেলা একটি অন্যতম সুন্দরভাবে জলবায়ু মানুষের জীবনযাত্রাকে ধীরে ধীরে উন্নতি করছে এবং এর সাথে সুন্দরভাবে যুক্ত হয়ে রয়েছে